প্রযুক্তি মানুষের জীবনে একটা বড় ভূমিকা পালন করে মানুষ এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তারা সেটা ছাড়া চলতে পারে না প্রযুক্তি আসার ফলে মানুষের জীবন আরো সহজ হয়ে উঠেছে বিদ্যার মাধ্যমে বিভিন্ন কঠিন জিনিস সহজ হয়ে গিয়েছে প্রযুক্তির মাধ্যমে পরিবহন ব্যবস্থার অনেক সুবিধা পাওয়া যায় কোনো ট্রেন বিমানবন্দর রকেট এসবের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এর মাধ্যমে অর্থ প্রদানের সুযোগ সুবিধা হয়েছে যেমন অনলাইন পেমেন্ট পেটিএম অনেক কাজ আরো সহজ হয়ে উঠেছে